পোলট্রি চাষ করতে গেলে পোলট্রি অনেক মরে অনেকেই ভালো থাকে তখন তাদের অসুখ বিসুখ হয় সে সময় তো পোলট্রিগুলো মরে যায় গরমের সময় তাদেরকে তাদের ঠান্ডা হাওয়াতে রাখা দরকার এবং যখন খুব শীত পড়ে কোনো ঠান্ডা পড়ে তাদেরকে কেন কুয়াশা পড়ে সেই জন্য রাত্রেবেলা করে ঝাঁপ ফেলে দেওয়া দরকার ঝাঁপ ফেলে দিই এবং যখনই রোদ ওঠে ঝাঁপগুলো তুলে দিতে হয় ঠান্ডার সময় সব সময় চেষ্টা করে তার গরম মানে তখন সাদা বল জ্বালালে হবে না তখন লাল বল জ্বালাতে হবে যেটাই যে বলটা গরম হয় গরম হয়ে বলটা জ্বালাতে হবে পোলট্রিকে ভালো রাখতে গেলে যেমন সর্দি হয় কাশি হয় কাশি তো সর্দি হয় অনেকে মরে যায় পিছন দিকটা ঝুলে যায় ঘা হয় তেমন তেল চর্বি জমে ওরকমই একটা এসে ওষুধ অনেক ওষুধ আছে ওষুধ খাওয়াতে হয় ভিটামিন খাওয়াতে হয় তারপরে পাতা রসুন কাঁচা লঙ্কা এগুলো খাওয়ালে মুরগি পোলট্রি ভালো থাকে পোলট্রির স্বাস্থ্যবান থাকতে গেলে পোলট্রি সবসময় খাওয়ার খাবার দিতে হবে এবং যত্ন রাখতে হবে যত্ন করতে হবে তা পোলট্রি তো আর মানুষরা তো আর মুখের মতো মুখের কথা না না পোলট্রি এমন একটা জিনিস একটুকুনি কিছু হলেই মরে যায় এমন বিশাল হালকা তো এই কারণে সব সময় ভালো রাখতে হবে ভালো কীরকম থাকলে ভালো থাকবে কীরকম রাখলে ভালো থাকবে সেসব খাবার দাবার সব দিকে খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে কীরকম সে থাকবে আর কীরকম মানে বড়ো কীরকম করলে মানুষ হবে একটা বাচ্চা যখন আনা হয় তো অনেক যত্ন সহকারে তার মানুষ করতে হয় মানুষ করেও ওখানে একটা পোলট্রির বাচ্চা আছে সে তার আর মার করলে থাকে না যে গরমে থাকে তো ওই জন্যে সব সময় গরমে থাকা গরমে থাকার চেষ্টা করতে হবে যে গরমে রাখার গরমে থাকার সব সময় আমরা চেষ্টা করি সব সময় গরমে রাখার বল বল জ্বালতে অনেকগুলো বল লাল বল জ্বালানো থাকে এখন জ্বালিয়েও দিই সব সময় গরমের ঠান্ডাও সব সময় চেষ্টা করি গরমে রাখার তো সব সময় ঝাঁপ ফেলে রাখা হয় বস্তা মস্তা ঘিরে ঝাঁপ ফেলে রাখা হয় রোদ না উঠলে বের করা মানে পরে ঝাঁপগুলো তোলা হয় না যেন কুয়াশা ঢুকলেই তো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগবে তাদের তো ওই কারণে ওদের ঠান্ডা লাগলে তো হবে না ঠান্ডা লাগলে ওরা মরে যাবে গরমের সময় ওরকম গরম লাগালে একেবারে গরম হলে ছটফট করে মরে যাবে সে সময় সব সময় পাখা চালিয়ে রাখতে হবে একটু ঠান্ডা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা দইমই এটা ওষুধপালা এটা সেটা খেয়ে রাখলে তারপরে সে ভালো থাকবে ভালো হবে কিংবা শরীর স্বাস্থ্য সবদিকেই ভালো হবে